হ্যালো হ্যাঁ কী করছিস আজকে আর আরে আমাদেরও তো সেই অবস্থা একই অবস্থা জলের সমস্যার জন্য কোনো পোগ্রাম করে আর যেতেই পারছি না আজকে কত জায়গায় যাওয়ার কথা ছিলো কিন্তু এই জল জল করে আর যাওয়াই হচ্ছে না হ্যাঁ কিন্তু কিন্তু কাউকে একটা তো কমপ্লেন করতে হবে না একটু তো জানাতেও হবে সেই দেখা যাক দেখ তুইও বলে দেখ আমরাও একটু বলি সবাই মিলে গিয়ে বলতে হবে নইলে এই জলের সমস্যা সমাধান হবে না ও কিন্তু এটা তো এমার্জেন্সি না এটা তো করতেও হবে তাড়াতাড়ি এটা তো ফেলে রাখার জিনিস না সবারই এক অবস্থা সেই সেই আমারও তো সব টিউবওয়েল পাশে টিউবয়েলটা ছিলো বলে ভরসা আমরা ওখান থেকে এনে এনে কাজ চালাচ্ছি কিন্তু এইভাবে কি সম্ভব ঠিক আছে দেখ কাল পশশু একবার সবাই মিলে যাই গিয়ে জানাই কমপ্লেনটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ